আমি কোনো দিন ফটোগ্রাফিতে আনুষ্ঠানিকভাবে কারোর কাছ থেকে প্রশিক্ষণ নিইনি আমি ছোটো থেকেই আমার ফটো তোলার ইচ্ছা ছিল তাই আমি আমার বাবা ও মায়ের মোবাইল নিয়ে বিভিন্ন পশু পাখি প্রকৃতির ছবি তুলতাম তারপর আমি বড়ো হতে নিজের একটা ফোন কিনি এখন তাতেই ছবি তুলি এইভাবেই আমি ছবি তোলা শিখেছি ও ভালো ছবিও তুলি এখন আর ও চেষ্টা করবো প্রত্যেক দিন ভালো ভালো ছবি তোলার আমার অনুপ্রেরণা হল জন স্টিভ আর আমি এই ফটোগুলি এডিট করি বিভিন্ন অ্যাপ থেকে যেমন ক্যাপকাট রেমিনি ইনশট বি এন ভি টা কারণ এই অ্যাপগুলি একটি বিজ্ঞানারের পক্ষে খুবই ভালো ও সাহায্য করে খুব ভালো ও তাড়াতাড়ি কোনো ফটোকে এডিট করতে আজকাল বিয়েবাড়ির ফটোগ্রাফি সম্পর্কে আমার মত হলো একটি ভালো ইনকামের জন্য বিয়েবাড়ি ফটোগ্রাফি ফটোগ্রাফি একটি ভালো দিক কারণ কি এখনও বিয়ে বাাড়ির কিছু খুশির মুহূর্তগুলো এই ফটোগ্রাফারদের দ্বারাই ক্যাপচার করা হয় এবং সেই ফটোগুলি পরবর্তী সময়ে দেখে আমরা সেই খুশির মুহূর্তগুলোকে আবার অনুভব করতে পারি তাই তাই ফটোগ্রাফি হলো একটি ইনকামের একটি ভালো দিক এবং আমিও ফটোগ্রাফিতে আনুষ্ঠানিকভাবে কারোর কাছ থেকে প্রশিক্ষণ নিইনি আমি ছোটো থেকেই আমার ফটো তোলার ইচ্ছা ছিল তাই আমি আমার বাবা ও মায়ের মোবাইল নিয়ে বিভিন্ন পশু পাখি প্রকৃতির ছবি তুলতাম তারপর আমি বড়ো হতে নিজের একটা ফোন কিনি